আমার প্রিয় রেসিপি হলো লাউ ডাঁটার ঝোল এটা আমার খেতে খুব ভালো লাগে এটা শরীরের পক্ষে খুব উপযুক্ত এবং উপকারী এটা খেয়ে এটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এর জন্যে এটা আমার কাছে সহজে বানিয়ে ফেলি বলে আমার কাছে সহজই মনে হয় এটা স্বাস্থ্যকর খাবার এটা গরম কালে লাইট খাবারের মধ্যেই পড়ে তার জন্য আমার এটা ভালোই লাগে